আমি সকালে ঘুম থেকে উঠি পাঁচটার সময় পাঁচটার সময় ওঠার পর আমি ব্রাশ করি তারপরে আমি বাথরুমে যাই বাথরুম থেকে বেরিয়ে বাড়ির সমস্ত কাজ করি যেমন বাসন ধোয়া ঘর ঝাঁট দেওয়া ঘর পরিষ্কার করা তারপরে রান্না করা তারপরে আমার একটা মেয়ে আছে মেয়েটাকে ওঠানো তাকে ব্রাশ করানো তাকে স্নান করানো খাওয়ানো তারপরে মেয়েটাকে পরিষ্কার করে স্কুলে দিয়ে আসা তারপরে জলখাবার বানানো জলখাবার বানিয়ে সবাইকে বাড়িতে দেওয়া তারপরে সবারই জামা প্যান্ট কাচা তারপরে স্নান করা সব কিছু করার পর আমি রান্না করতে বসি রান্না করার পর রান্না যদি হয়ে যায় তাহলে জল টল নিতে হয় জল নেওয়ার পর আমি একটু খাবার টাবার খেয়ে একটু ঘুমোই ঘুমনোর পর উঠি উঠে মেয়েটাকে স্কুল থেকে আনতে যাই স্কুল থেকে আনার পর মেয়েটার ড্রেস চেঞ্জ করি তারপরে মেয়েটার ড্রেস চেঞ্জ করার পর তাকে খা খাওয়ার দি খাওয়ার দিয়ে মেয়েটাকে খাইয়ে দি খাইয়ে দেওয়ার পর মেয়েটার টিউশনির টাইম হয়ে যায় টিউশন পাঠায় টিউশনে গিয়ে দিয়ে আসি টিউশনে দিয়ে আসার পর ওকে আবার টিউশন থেকে আনতে যাই টিউশন থেকে নিয়ে আসার পর তাকে আবার বই নিয়ে বোস করায় আবার সন্ধ্যের টাইমে জল আসে জল নিতে যাই জল নিয়ে আসার পর বিকেলে ঘর ঝাঁট পাট দি আবার তারপরে উঠোন ঝাঁট দি তারপরে কাপড়গুলো সব যেগুলো শুকোতে দিয়েছিলাম সেগুলো সব তুলি সব তোলার পর ভালো করে ওইগুলো গুছিয়ে বাগিয়ে রাখি ঘর দুয়ার আবার ভালো করে পরিষ্কার করি তারপরে মেয়েটাকে একটু কিছু খাইয়ে চাউ ম্যাগি পাস্তা কিছু একটা খাইয়ে তারপরে মেয়েটাকে বই নিয়ে বোস করায় মেয়েটাকে পড়াতে পড়াতে আমার আটটা বেজে যায় টিউশন টিউশনির কাজগুলো করাই স্কুলের কাজগুলো করাই তারপরে করিয়ে মেয়েটাকে পড়িয়ে তারপরে মেয়েটার জামা প্যান্ট চেঞ্জ করি জামা প্যান্ট চেঞ্জ করার পর মেয়েটাকে খাইয়ে দি খাইয়ে দেয়ার পর মেয়েটাকে ঘুম পাড়িয়ে দি তারপরে আমি বাড়িতে সবাইকে খেতে দি খেতে দেওয়ার পর সেই সব বাসনগুলো ধুই বাসন ধোয়ার পর তাকে ভালো করে গুছিয়ে রাখি তারপরে আমি আমার মেয়ের সাথে ঘুমোই